আমাদের এখানে কিছু সামাজিক রীতি নীতি রয়েছে এখানে প্রত্যেক দিন সকালবেলা নগর কীর্তন বের হয় যেখানে ছোটো বড়ো প্রত্যেকেই কিন্তু তারা শুদ্ধ বস্ত্র পরে খোল কীর্তন নিয়ে হরে কৃষ্ণ নাম কিন্তু দোরে দোরে দিয়ে থাকেন এটা কিন্তু প্রত্যেক দিন আমাদের এখানে হয়ে থাকে এবং প্রত্যেক দিন সন্ধেবেলা মেয়েরা শুদ্ধ বস্ত্র পরে লাল পাড় শাড়ি সাদা শাড়ি পরেন পরে তারা কিন্তু সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ দেন এবং কিচুক্ষণ হরে কিষ্ণ নাম করেন এছাড়াও এখানে যে সামাজিক রীতিগুলি রয়েচে সেখানে গরুদের কখনো মারা হয় না এবং তাদিকে ঠিক যত্ন সহকারেই রাখা হয় তাদিকে ছেড়ে রাখা হয় এবং ছোটো ছোটো বাছুরদের গলায় দড়ি দেয়া হয় না তাদেরকে মারা হয় না তাদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং তাদিকে খা খেতে দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা হয় এখানে মানুষেরা যারা আসেন বাইরের থেকে তারা কিন্তু এখানে এসে দোরে দোরে ভিক্ষার একটা প্রচলন থাকে তারা ভিক্ষা করতে যান তখন কিন্তু আমরা তাদের অতিথি সা আগ্রহে বরণ করে নিই এবং পা ধুইয়ে দেওয়া হয় ঘরে বসতে দেওয়া হয় কিছু খাবার থাকলে খেতে দেয়া হয় এবং আঁচলে কিছু ভিক্ষা দেওয়া হয় এছাড়াও এখানে আরও তো বিভিন্ন রকমের উৎসব রয়েছে যেমন জলেশ্বর শিব মন্দিরের মেলা একটা রয়েছে এখানে প্রত্যেক বছর শ্রাবন মাসে এবং গাজনের সময় বিরাট বড়ো করে একটা মেলা হয় এবং আমরা প্রত্যেকে মেয়েরা ছেলেরা উপবাস থাকি এবং শিবের মাথায় জল ঢালি যেটা আমাদের বড়ো করে খুব রয়েছে এছাড়াও জন্মাষ্টমী রয়েছে গুরু পূর্ণিমা রয়েছে বিভিন্ন রকম উৎসব যেগুলো আমাদের খুব বড়ো করে এবং ধুমধাম করে করা হয়